হ্যাঁ কে বলছেন হ্যাঁ তাহলে হ্যাঁ চেষ্টা তো আছে রাখার হ্যাঁ হ্যাঁ বসছি হ্যাঁ ঠিক আছে কজন আসছে নিয়ে আসবে আমি একটু বেশি রাখারই চেষ্টা করছি আর এই সব কিছু করারও চেষ্টা করবো এখনও হয়ে ওঠেনি করা করার একটু এমনি সমস্যাও আছে কিন্তু ইডলি ধোসা ওগুলা সবকিছুই বানাবো ফুচকা টুচকা সবকিছু বানাবার পরিকল্পনা আছে হ্যাঁ রাখারও মানে এমনি কর্মচারী একজন রাখার চেষ্টায় আছি বেশি কিছু বানাতে গেলে তো বেশি একটু লোক দরকার না

হ্যাঁ দুজন হ্যাঁ দুজন কর্মচারীকে বলে রেখেছি মানে পরের মাস থেকে ওইগুলো সবকিছুই করার পরিকল্পনা করার চেষ্টায় আছি এমনিতেই আমার অনেক কাস্টোমার আসছে মানে দিয়ে উঠতেও পারছি না ঠিক আছে তাহলে চলে আসবেন এখন রাখছি ঠিক আছে